হ্যাঁ বলছি বলুন আপনি কোথা থেকে বলছেন

আচ্ছা কোন জায়গায় বলুন তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাকু বলুন বলুন পাইপ ফেটে গেছে আবার ফেটে ও আচ্ছা আচ্ছা না না কাকু আপনার ওখানের যে পাইপটা রয়েছে সেই পাইপটা আপনাকে যেই যেই পাইপ দেওয়া আছে তার থেকে আরও মোটা পাইপ লাগাতে হবে কারণ ওই পাইপ আচ্ছা তো ওটা কালকে গেলে হবে কালকে যাই ও আচ্ছা আচ্ছা না তাহলে আমার আজকে যদি যাই তাহলে কিন্তু আমার দেরি হবে কারণ সন্ধ্যা হয়ে যাবে কার কারণ আমি অন্য একটা জায়গায় কাজে এসেছি তো আমি এখন ও কাজটা করি করে

আমি যেতে যেতে আমার প্রায় ছটা সাড়ে ছটা সাতটা বেজে যাবে

আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ির আশেপাশে ওই পাইপ লাইনের মানে প্লামবারের দোকান রয়েছে তো আচ্ছা আচ্ছা তো ওটা মোটামুটি নটা দশটা পর্যন্ত খোলা থাকে তো নাহলে গিয়ে সে সন্ধের সময় হয়তো আমি আপনার কাছে গেলাম গিয়েও হয়তো কিছু করতে পারলাম না হুম ওই জন্য জিজ্ঞেস করে নেওয়া ভালো অ্যাকচুয়েলি আপনার ওখানে কি সেই কী পাইপ লাগানো রয়েছে সেটা তো আমি সঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না না দেখলে আমি কী করে বলবো আপনি তো বলতে পারবেন না হ্যাঁ তো সেই পাইপ অনুযায়ীই আমায় ওর থেকে আরও বড় সাইজের যেটা রয়েছে সেই পাইপ আমায় নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধেয় যাই ওকে ওকে ঠিক আছে রাখ